পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পেশাদার প্রাপ্যতা খুবই জটিল প্রথমে বলি চিকিৎসক সরকারি সরকারি মধ্যে গ্রামীণ বিভিন্ন হাসপাতাল বা সরকারি নার্সিংহোমগুলির মধ্যে মধ্যে বিভিন্ন ধরনের ডাক্তারের ঘাটতি দেখা যায় এবং সেখানে ডাক্তার সব সময় অনুপস্থিত থাকে সব সময় যে উপস্থিত থাকে তা ব্যাপারটা না এবং সে সরকারিতে ভালোভাবেই চিকিৎসা ইত্যাদি হয় না তারপরে আসি শহরে শহরে গ্রামের থেকে তুলনামূলকভাবে ভালো কিন্তু সেখানে বিশেষজ্ঞের ঘাটতি থাকে এবং সেখানেও তারা দায়সারাভাবে কাজ চালায় তারপরে আসি বেসরকারি শহরে পর্যাপ্ত ও উচ্চ খরচ লাগে যার ফলে গ্রামের বিভিন্ন মানুষ সেইখানে যেতে পারে না এবং তারা সেখানে চিকিৎসা করাতেও পারে না যার ফলে বিভিন্ন মানুষ এমনকি মারাও যায় এবং তাই শহরে শুধু শহরের মানুষ বা বড়লোক ইত্যাদি তারা সেখানে খরচা ইত্যাদি করে যার ফলে পশ্চিমবঙ্গে এই পেশাদারের প্রাপ্যতা এক প্রকার জটিল হয়ে উঠেছে এবং নার্স সরকারি ঘাটতি সরকারিতে নার্সরা থাকে কিন্তু সময় ঠিক তাদেরকে পাওয়া যায় না ঠিক আছে এবং যার ফলে কী হয় যে রোগী খুবই অসুস্থতার মধ্যেই পড়ে বেসরকারি এখানে তুলনামূলকভাবে ভালো এবং এখানে নার্স ইত্যাদি থাকে এবং এখানে খরচার জন্য বিভিন্ন ধরনের গ্রামের মানুষ সেইখানে যেতে পারে না এবং সেখানে গেলেও হয়তো ভালো পরিষেবা পায় কিন্তু ওই খরচার জন্য সেই পরিষেবা অনেক মানুষ তুলতে পারে না এবং ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট প্যারামেডিকাল কর্মীদের ঘাটতি থাকে যার ফলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা পরিষদের প্রাপ্যতা বড্ড জটিল